যুব সমাজের বেকারত্ব নিয়ে এখনো পর্যন্ত খুব একটা দেশ হোক কিংবা রাজ্য হোক কেউ ভাবছে না যুব সমস্যার কর্মস্থানের জন্য আমাদেরকে সব থেকে প্রথমে রাজনীতির দিকটা চিন্তা ভাবনা করে রাজনীতিটাকে ছেড়ে আমাদেরকে কলকারখানা শিল্প বিভিন্ন ধরণের বড়ো বড়ো মল তৈরি করতে হবে এবং বেকারত্বের হার কমাতে গেলে জিনিসপত্রর দামও কমাতে হবে মানুষের কাছে যতক্ষণ না পর্যন্ত পয়সা থাকবে কাজ থাকবে ততক্ষণ না বেকারত্বের হার কমবে না এবং বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে সেই বেকারত্ব হারকে কমাতে গেলে কাজের ইয়ের এবং কর্ম সংস্থানের উপর জোর দিতে হবে শিল্প করখানা কলকারখানার উপর জোর দিতে হবে